চুল ও ত্বকের যত্ন নেওয়ার জন্য আমার গ্রামে বিভিন্ন রকম জনপ্রিয় বা ঘরোয়া প্রতিকার থেকেই থাকে যেহেতু আমার গ্রামে বাড়ি তো সব কিছু কিনে ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হয় না তাছাড়াও প্রাকৃতিক জিনিস বেশি স্বাস্থ্যকর বলে আমরা সাধারণত ঘরোয়া জিনিসই বেশি ব্যবহার করি চুল বা ত্বক সব কিছুরই যত্ন নেওয়ার জন্য চুলের বে অনেকের দেখা যায় যে চুল চুল কিছুটা খড়খড়ে টাইপের থাকে তো সেইক্ষেত্রে জবা পাতা বা জবা ফুল পাতার থেকেও বেশি যদি জবা ফুল লাল রঙের জবা ফুল যেটা হয় সেই লাল জবা ফুলটা যদি কেউ বেটে সেটাতে মাথাতে লাগাতে পারে বা চুলে পুরো চুল মতো লাগাতে পারে এটা যদি সে কিছু দিন সপ্তাহে দুদিন অন্তত একমাস করে তো তার চুল প্রথম একবারেই সে তার ফলাফলটা পেয়ে যাবে তার চুলটা অনেকটাই বেশি সিল্কি বা অনেকটা বেশি মোলায়েম হয়ে যাবে ওই খড়খড়ে ভাবটা আর থাকবে না অনেকটাই কেটে যাবে তাছাড়াও যদি সে এটা প্রায়শই ব্যবহার করতে পারে তো সেটা তার জন্য অনেকটা উপকারী হবে এবং তার চুলের খড়খড়া ভাবটা প্রায়ই কেটে গিয়ে চুলে মোলায়েম ভাব দেখা দেবে এছাড়াও স অনেকের চুলে দেখা যায় চুলে মানে মাথায় চুলের গোঁড়াতে খুসকি মানে মাথার যে চামড়া ওঠে সেই চামড়াটা উঠতে থাকে তো সেই ক্ষেত্রে অন আমরা কি করি লেবুর যে রস থাকে পাতিলেবুর রস সেই পাতিলেবুর রসকে যদি কেউ মাথায় বার তো মাখতে পারে এবং টক লেবু যেটা হয় ওটার রস যদি মাথায় মাখতে পারে তো সেক্ষেত্রে চুলের যে ওই মাথার যে চামড়াগুলো চুলের গোঁড়াতে লেগে থাকে সেগুলো উঠে যায় এছাড়াও অনেকে মেথি ব্যবহার করে চুল সিল্কি করার জন্য বা চুল মোলায়েম করার জন্য বা ওই খুসকিটা ওই মেথিতে দূর হয় মেথির সাথে নারকেল তেল মিশিয়ে কেউ যদি ব্যবহার করতে পারে তো সেটা চুলের জন্য খুবই উপকারী আর ত্বক ত্বকের জন্য তো বিভিন্ন ঘরোয়া পদ্ধতি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাড়িতে ব্যবহার করা হয় কি বলে হলুদ আর বেসন যদি কেউ একসাথে মিশিয়ে সেটা ব্যবহার করতে পারে প্রত্যেকদিন যদি ব্যবহার করে সকালবেলা বা স্নান করার আগে সেটা মেখে কিছুক্ষণ মুখে রেখে মুখে বা হাতে পায়ে যেখানে সে ত্বক রয়েছে তো সেখানগুলো যদি সেটা রাখতে পারে তো স্কিন অনেকটাই বেশি উজ্জ্বল হয়ে ওঠে মানে ত্বক অনেকটা বেশি উজ্জ্বল হয়ে ওঠে এবং ত্বকে কোনো রকম র্যাসেস বা কিছু দেখা যায় না ত্বক অনেকটাই বেশি ভালো হয় বা এর ত্বকের যত্ন নেওয়া যায় এছাড়াও অনেকে আবার চন্দন ব্যবহার করে চন্দন বেটে সেটা সে তার চামড়ায় বা ত্বকে লাগায় এর ফলে ত্বক অনেকটা বেশি ভালো দেখতে লাগে এবং ত্বক মোলামি হ মোলায়েম হয় এবং এর মধ্যে কোনো রুক্ষ শুষ্ক ভাব কাজ করে না এছাড়াও অনেকে দই ব্যবহার করে বাড়িতে বলে যে দই খাওয়াও ভালো এবং দই ত্বকের পক্ষেও খুব ভালো তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের দিকে বাড়িতে কি করে বাড়িতে ঘরোয়া টক দইটা তৈরি করে ওটা বিভিন্ন উপায়ে আরো কিছু মিশিয়ে সেটার সাথে ওই টক দই অনেকে খায় আবার অনেকে ত্বকে লাগায় এর ফলে চুল ও ত্বকের এভাবে যত্ন নেওয়া যায় আমাদের গ্রামে ঘরোয়া পদ্ধতিতে এগুলি আমাদের এখানে ভীষণ জনপ্রিয় বা ঘরোয়া প্রতিকার